আমি কি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু সুবিধা এবং অসুবিধা কী কী এবং আমি কি মনে করি যে এ আই মানুষকে তাদের সৃজনশীলতা হারাতে বাধ্য করছে এবং কেন সেগুলি আপনাদের সঙ্গে যা শেয়ার করছি বা আলোচনা করছি হ্যাঁ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন কারণ যেইভাবে এখন টেকনোলোজির উন্নতির মাধ্যমে এ আই দ্বারা সমস্ত কাজ করা হচ্ছে যেখানে সমস্ত কাজ আগে মানুষ দ্বারাই হতো এবং সেটা ভালোভাবে হতো এবং এখন এআইয়ের মাধ্যমে সেটা প্রায় সেরকম সঠিকভাবেই হয় এবং এআইয়ের আসা আ আসাতে অনেক সু সুবিধা হয়েছে যাতে যেখানে মানুষের কা পক্ষে কাজ করা অসম্ভব হয়ে যেত সেখানে সেক্ষেত্রে এ আই সেই সমস্ত কাজ খুবই দক্ষতার সঙ্গে করে ফেলছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমি সচেতন কৃত্রিম বুদ্ধিমত্তায় কিছু সুবিধা হলো যেখানে হয়তো মানুষ যেখানে পৌঁছোতে পারতো না বা যেখানে কাজ করতে পারতো না সেখানে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে খুব ভালোভাবে কাজ করছে এবং কোনো সফটওয়্যার মেনটন মেনটেন করা কোনো দর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে কোনো কোশ্চেনের উত্তর বা পাওয়া যেমন সেই কোশ্চেনটা ওখানে যেয়ে লিখে দিলে উ উ উত্তর আপ উত্তর স্বাভাবিকভাবেই বেরিয়ে চলে আসবে এবং সেক্ষেত্রে পরীক্ষা দিতে খুবই সুবিধা হচ্ছে এবং এআইয়ের মাধ্যমে নানা রকমের কাজ করা সুবিধা হচ্ছে যেমন এ আই ভয়েস ফিচার্স এর মাধ্যমে নানারকম কাজ করা সম্ভব হচ্ছে এআই টাইপিংয়ের মাধ্যমে নানারকম কাজ সম্পন্ন হচ্ছে এবং এখন তো এ আই রোবটও বেরিয়ে গিয়েছে তারা সমানভাবে যেমন ধরুন ব্যাডমিন্টন খেলা হচ্ছে একদিকে একটি দক্ষ প্লেয়ার এবং একদিকে একটি দক্ষ এ আই রাখা হয়েছে সে সেখানে এ আই সমানভাবে মানুষকে টক্কর দিচ্ছে এবং মানুষটির থেকেও ভালো খেলছে এবং সেক্ষেত্রে খুবই সুবিধা এবং এবং অসুবিধা হলো যেগুলি যেমন এখন সাধারণভাবে কোনো সফটওয়্যার কাজ বা হার্ডওয়্যার কাজ মানুষ ভা বা দ্বারাই সম্ভব হচ্ছে সম মানুষ দ্বারাই হচ্ছে এবং সেক্ষেত্রে মানে বে বেকাররা চাকরি পাচ্ছে বা তারা নানা ধরনের পড়াশোনা করে চাকরি পাচ্ছে এবং সেক্ষেত্রে এ আই বাজারে চলে আল আসলে সেই ক্ষেত্রে এ আই দিয়েই সমস্ত কাজ হবে তো সেক্ষেত্রে মানুষ তাদের কাজ হারাবে এবং চাকরি হারাবে যেমন ধরুন এই কেন একটা ছেলে

সেক্ষেত্রে সে কাজ পাচ্ছে তার নিজস্ব যোগ্যতায় সে কাজ পাচ্ছে চার বছর পড়াশোনার পর চার বছর বি টেক এবং তিন দু বছর এম টেক করার পর সে যখন কাজ পাচ্ছে তখন সে কাজ করতে করতে ধরুন এ আই এ আই দ্বারা যখন তার কাজে রিপ্লেস করা হবে তখন সে তার কাজ হারাবে তখন সে আর কাজ পাবে না সে তখন বেকার যুবক হয়ে যাবে তো সেক্ষেত্রে বেকার স বেকারের সংখ্যা বাড়বে মানুষের কাজ কমবে এ আই এসে গেলে এবং এ এমন তো নয় যে এআইও খারাপ হবে না সে এআইয়ে খারাপ হয়ে গেলে তখন তখন সেটা মান খুবই বিপদজ্জনক হতে পারে এআইয়ের মাধ্যমে কোনো একটি পোগ্রামিং যদি এআইয়ের কোনো প্রোগ্রাম যদি ই খারাপ হয়ে যায় একবার তো সেটা ঠিক হতেও অনেক সময় লেগে যাবে তো সেই ক্ষেত্রে এ আই মানুষ তার সৃজনশীলতা হারাবে এবং হারাতে বাধ্য করছে এআইয়ের মাধ্যমে মানুষ তার সৃজনশীলতা হারাতে বাধ্য হচ্ছে এ আই মানুষকে সৃজনশীলতা হারাতে বাধ্য করছে